আমাদের সাধারণত ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত গ্রীষ্ম ঋতুতে আমরা গাছ লাগালে সাধারণত গাছ মরে যায় তাই বর্ষা ঋতুটি সম্পূর্ণ উপযুক্ত গাছ লাগানোর জন্য তবে আমাদের দেখতে হবে যে এমন জায়গায় গাছ লাগাতে হবে যাতে না জল জমে এবং অন্য ঋতুগুলি গাছ লাগানোর জন্য খুব একটা উপযুক্ত নয় তাই বর্ষা ঋতুতে গাছ লাগালে গাছ ভালো হয় কারণ জলটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং আমাদের বেশী পরিমাণে জল দেওয়ার প্রয়োজন হয় না